হ্যালো হ্যালো ম্যাম কেমন আছেন

ওই মোটামুটি চলছে যা গরম এই গরমে পড়াই যাচ্ছে না ও কঠিন কঠিন দু ঘন্টা পড়লে আমার হয়ে যাবে ওরা বেশি পড়ে সেটা আমার দু ঘন্টায় কাজ হয়ে যাবে এই গরমে পড়াই যাচ্ছে না ম্যাম শরীর গরমে মোটামুটি আছি খুব একটা ভালো নেই পরীক্ষা দেরি আছে কিন্তু ও পড়াশোনাই তো হচ্ছে না ওই দু ঘন্টা মাত্র করতে পারছি গরমে পড়তেই পারছি না হ্যাঁ হ্যাঁ ওটা তো ঠিক বলেছেন আচ্ছা পরীক্ষাটা মোটামুটি আমাদের এক দু মাসের মধ্যে হবে না তারিখ তো মনে হচ্ছে ঘোষণা করেছে তারিখটা কুড়ি তারিখে ইব এবারে প্রশ্নটা কিরকম হবে ঠিক আছে আমি চেষ্টা করছি ভালো করে পড়ছি ঠিক আছে রাখছি হ্যাঁ রাখছি